প্রথমত আমি কোনও কর্মশালার সাথে রান্নার যোগাযোগের সাথে কোনও যুক্ত নই আমি নিজের রান্না যা শিখেছি আমার মায়ের কাছে শিখেছি এবং সে রান্নাঘরের মধ্যে আমি প্রথমত যখন দেখতাম মা রান্না করত আমি সে রান্নাঘরে থাকতাম এবং মাকে দেখতাম সে রান্নাঘরে খাবার দাবার বানাতে এবং সে থেকে নিজে রান্না বান্নাও শিখেছি এবং আমি আরও অনেক কিছু রান্না বান্না শিখতে চাই রান্না বানাতে আমার খুবই ভালো লাগে এবং সেই জন্য আমি শিখতে চাই রান্নার এবং নানান রকম ডিশেজ এবং নানান রকম খাবার রকমফের বানানো যার ফলে আমি নিজের মাকে আরও রকম করে খাওয়াতে পারি যেমন মা আমাকে ছোট থেকে রান্না করে খাইয়ে বড় করেছেন মা ছোট থেকে আমাকে যত্ন নিয়ে বড় করেছেন আমি চাই আপনার মাকে যে নানান রকম ডিশেজ এবং মা যেগুলো করতে পারেনি এবং সেইগুলো আমি আমার সময় মাকে করে খাওয়াতে পারি রান্নার ডিশ এবং দ্বিতীয়ত আমি যদি চাই কেউ আমার খাবার শেখাক বা রান্নার কোনও শেখাক আইটেম আমি অতি অবশ্যই সেটা শিখতে চাই সে অনলাইন হোক বা কোনও অফলাইন হোক কোনও দোকান হোক বা কারও বাড়িতে হোক আমি সেটা শিখতে অবশ্যই আগ্রহ